সমগ্র ভারতে একটি গ্রীষ্ম মণ্ডলীয় মৌসুমি জলবায়ু রয়েছে কারণ দেশের একটি বড়ো অংশ গ্রীষ্ম মণ্ডলীয় অঞ্চলের মধ্যে রয়েছে এবং এই জলবায়ু বর্ষা দ্বারা প্রবাহিত হয় পাহাড়ের অবস্থান এবং বৃষ্টি বহনকারী বাতাসের দিক দুটি প্রধান কারণ যা ভারতের জলবায়ু নির্ধারণ করে ক্রমান্বয়ে ঋতু পরিবর্তিত ঋতু ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ভারতের অধিকাংশ অঞ্চলে একটি ক্রান্তীয় জলবায়ু রয়েছে এই অঞ্চলের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঋতুর ওপর নির্ভর করে গ্রীষ্মকাল মার্চ থেকে জুন পর্যন্ত স্থায়ী হয় এবং শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয় বর্ষা ঋতু যা জুন থেকে সেপ্টেম্বর দেশের সবচেয়ে উল্লেখযোগ্য জলবায়ু ঘটনা ভারতের দক্ষিণ অংশ একটি গ্রীষ্ম মণ্ডলীয় আর্দ্র এবং শুষ্ক জলবায়ু অনুভব করে যেখানে সারা বছর তাপমাত্রা স্থির থাকে এবং বর্ষা মরশুমে বৃষ্টিপাত হয় ভারতের উপকূলীয় অঞ্চলগুলি গ্রীষ্ম মণ্ডিয়লীয় জলবায়ু অনুভব করে বর্ষা মরশুমে ভারি বৃষ্টিপাত এবং তুললামূলক শুষ্ক শীত মৌসুমী ভারতের উত্তর অংশে একটি উপক্রান্তীয় জলবায়ু রয়েছে যা যেখানে গ্রীষ্ম থেকে এবং ঠান্ডা শীতকাল রয়েছে এই অঞ্চলের তাপমাত্রা ঋতুর উপর নির্ভর করে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে বর্ষা মরশুমে এই অঞ্চলের উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয় যা ফসলে সহায়তা করে বৃষ্টিপাতের কারণ ভারতের জলবায়ুর উপর নির্ভর করে ভারতের জলবায়ু নির্ধারণ করে শুধুমাত্র বৃষ্টির ওপর বৃষ্টিপাতের ফলে মানুষের ফসলের নষ্ট হয় এবং ফসল কাটার সঙ্গে সঙ্গে মানুষের ক্ষতি হয় জলবায়ু ভারতের জলবায়ু উপক্রান্তীয় জলবায়ু রয়েছে এই এইটি গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকাল পর্যন্ত রয়েছে